দেখুন আমাদের সমাজে অনেক ধর্ম আছে এবারে ধর্মীয় স্থানও আছে যেখানে আমরা অনেক রকম ধর্মীয় স্থানে অনেক কিছু অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় যেগুলো আমরা দেখতে পাই অনেক ধর্ম আছে আমাদের মধ্যে যেমন ধরুন হিন্দু ধর্ম হিন্দু ধর্মের মন্দির আছে ভজন কীর্তন হয় আপনার অনেক ওদের দেব দেবতাদেরকে নিয়ে হিন্দুদের দেব দেবতাদেরকে নিয়ে ভজন কীর্তন হয় যাদেরকে নিয়ে তারা একটু ভজন কীর্তন করে সব হিন্দু ধর্মীয় লোকের মানুষেরা থাকে পূজারিরা থাকে তারা ভজন কীর্তন করে এবং আমার সেগুলো আমরা দেখতে পাই রবিবারে চার্চ চার্চ আছে খ্রিস্টান ধর্মের সেখানে আমরা খ্রিস্টান ধর্মের চার্চ দেখতে পাই খ্রিস্টান দেবতা হলো যিশু খ্রিস্ট যেখানে আমরা দেখতে পাই প্রত্যেক রবিবারে চার্চের প্রার্থনা করা হয় কেমন ইয়ে মোমবাতি দিয়ে যেন মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করা হয় প্রত্যেক দিন মোমবাতি জ্বালাই তারপর ওখানে কিছু লোক বিকালের মধ্যে বসে চার্চের যিনি ফাদার তাদের সমাজে তাদের ধর্ম নিয়েও চর্চা হয় কথা হয় তারপরে ধরুন প্রার্থনা হয় তারপরে দরগা হয় মুসলমান দরগা ওই দরগায় কাওয়ালি হয় কাওয়ালি ওরা সেই গান টান করে কাওয়ালিরা গানের মতো ধর্মীয় গানের মতো ওইখানে সবাই কাওয়ালি করে আর মসজিদ মুসলিম ধর্মের মসজিদ যেখানে আমরা সমবেত হয়ে প্রার্থনা করি আমার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সব মুসলিমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নামাজ পড়ে আসে পর বিকালের মধ্যে ওরা সব মসজিদে বসে আমাদের যেরকম আছে আমাদের মৌলানা সাহেব মৌলানা সাহেব এসে সব মুসলিম ধর্মের লোকেদেরকে সব কিছু শিক্ষা দেয় মুসলিম ধর্মের ক্ষেত্রে যেগুলো আছে ধরুন গুরুদুয়ারে গুরুদুয়ারে সব কীর্তন হয় হয় অনেক গুরুদুয়ারে পাঞ্জাবিদের ধর্মে আছে আর আশ্রমে প্রার্থনা করা হয় কোনো আশ্রম আছে আশ্রমে থাকে ছোটো ছোটো বাচ্চা ছেলেরা যারা অনাথ অনাথ আছে তারা আশ্রমে থাকে এবং তাদের ধর্ম নিয়েও প্রার্থনা করা হয় এইটুকুই আমার জানা ছিলো ইত্যাদি